পশ্চিমবঙ্গে তো চাকরির অবস্থা খুবই খারাপ তো তাই পশ্চিমবঙ্গের ছেলেরা সাধারণ পেশা অনেক রকম করেই বেছে নিয়েছে এবং তার নিজের পেটের ভাত রুজি রোজগার নিজের মতো করে তৈরি করে নিয়েছে আমি অনেক দেখি যেমন অনেক ছেলে ফুচকা বিক্রি করে ফুচকা বিক্রি করে তার নিজের সংসার চালায় এবং তারা আবাক কিছু কিছু ছেলে আছে তারা টোটো চালায় টোটো চালিয়ে তার নিজের রুটি রোজগারের পথ বেছে নিয়েছে এবং এখন যেটা এখন বেশি করে হচ্ছে খাবার বলতে পোল্ট্রী চাষ মানে মুরগি চাষ সেটা নিজের বাড়িতেও করতে পারছে বা তার যদি নিজস্ব জমি থাকে জমিতেও সেও ভালো করে পোল্ট্রী চাষ করতে পারছে মুরগী চাষ করতে পারছে এবং মুরগীকে চাষ করে সে দু এক মাসের মধ্যে সে মুরগিটাকে বিক্রি কোচ্ছে সে ভালো টাকা অর্থ উপার্জন করছে এবং আবার যেটা হচ্ছে এখন মাচ চাষ কারোর যদি কোন ছেলে যদি নিজের জমি থাক জমি পুকুর থাকে সে পুকুরেতে সে মাছ চাষ করতে পারছে বা কা কোনো ছেলের হয়তো তার নিজের কোনো পুকুর নেয় তো তখন সে কি করছে কারো কাছে পুকুরটা নিজ লিজ নিচ্ছে লিজ নিয়ে চাষ করছে এবং সেই মাচ বিক্রি করছে এবং সে কিছুটা অংশ নিজের কাছে রেখে দিয়ে বাকিটা পুকুরের মালিককে দিচ্ছে লিজ নিচ্ছে এটা খুব ভাল চাষ বেছে নিয়েছে বেকার ছেলেরা তারপরে আমি আসি তাপরে তো পাড়া গ্রামের ছেলে পশ্চিমবঙ্গের ছেলেদের তো ধান আসল জিনিস ধান চাষ করছে তো খুব ভালো তারপরে কিছু কিছু বেকার ছেলেরা আছে যেমন হাতের কাজ শিখছে যেমন মোবাইল বাগানো থেকে শুরু করে সাইকেল বাগানো হাতের কাজ এখন অনেক ছেলে মেয়েরা অনেক কিছু শিখছে এবং এই যে হাতের কাজ শিখে এবং নিজে নিজেই স্বাবলম্বী হচ্ছে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ছেলেদের এখন কেরিয়ার বেছে নিয়েছে নিজের হাতের কাজ বা নিজের হাতে রান্না করে সারভ করা তারপরে যেটা এখন হচ্ছে অনেকের ছেলেরা দেখেছি নিজের হাতে রান্না করে লোকের বাড়িতে বাড়িতে সারভ করছে লোকের বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করছে দিয়ে আসছে এটা ভালো রুজি রোজকার ভেবে নিয়েছি বা পশ্চিমবঙ্গে ছেলেটা কেরিয়ার তৈরি করছে এই পেশা করে অনেক ছেলে মেয়ে আর্থিক স্বাবলম্বী হয়েছে এবং অর্থনীতি ভালো করছে এবং জীবনযাত্রা অবদান রেখেছে ভালো কাজ করে এরা অর্থনীতিকে স্বাবলম্বী করছে পশ্চিমবঙ্গকে